হ্যালো হ্যাঁ আমি বলছে বলতে চাই যে আমাদের এখানে মানে একটু জলের সমস্যা ঠিক আছে আমরা একটা খা পাড়ায় বাস করি সেখানে জলের অনেক সমস্যা তাই আমি বলতে চাই যে আমাদের জ মে জলের সমস্যাটা মেটানো হোক বিদ্যুতের সমস্যা কারেন্টের সমস্যা রাস্তাঘাটের সমস্যা বুঝতে তো পারছেন যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে হয় গ্রামে বসবাস করতে হয় অনেক রকম সমস্যার জন্য আমরা বলছি আচ্ছা ঠিক তাহলে যেগুলো মানে আমাদের সমস্যা হচ্ছে সেগুলো আপনাকে জানালাম আপনি একটু তা যত তাড়াতাড়ি পারেন একটু মানে এই সমাধানটা করার চেষ্টা করুন আর বড় কথা হলো ঠিক আছে রাখছি তাহলে আপনি তাড়াতাড়ি করুন যাতে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাক